আমি মনে করি খেলাধূলা উন্নয়নে সরকারের আরও অর্থ ব্যয় করা দরকার এবং আরও তহবিল প্রকাশ করা উচিত আমি সুযোগ পেলে এমন অনেক গ্রাম আছে যেখানে ছেলে মেয়েরা খেলাধূলা নিয়ে আগ্রহী হওয়া সত্ত্বেও অর্থের অভাবে কোনও অ্যাকাডেমিতে বা কোচিংয়ে ভর্তি হতে পারে না তাই আমি সেই সকল গ্রামগুলিতে একটি করে ছোট খাটো অ্যাকাডেমি খোলার প্রচেষ্টা করব এবং বিনামূল্যে সেই সকল ছেলে মেয়েদের শিক্ষাদানের মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করব এবং চেষ্টা করব তাদের মধ্যে থেকে দক্ষ পারদর্শী ছেলে মেয়েদেরকে বাছাই করে নিয়ে তাদেরকে দেশের হয়ে খেলার সুযোগ করে দেওয়ার জন্য এবং গ্রামে গঞ্জে এবং অন্যান্য স্থানে টুর্নামেন্টের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ানোর চেষ্টা করব